ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগে বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা যেখানে যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলেই সেখানে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও যখন আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি তখন আমরা বাংলাতেই বাংলাতেই করি সাধারণত এবং তারাও আমাদের ভাষা বলার চেষ্টা করে এবং বাংলা ভাষা খুবই সুন্দর ভাষা তাই তারাও শেখার জন্য খুবই উৎসাহিত হয় এবং খুবই গুরুত্ব দেয় এই ভাষার বাংলা ভাষা শেখার জন্য তারা চেষ্টা করে এবং সেই চেষ্টা সফলও হয় এবং খুবই উৎসাহের সঙ্গে তারা এই বাংলা ভাষা শেখে তাই বাংলা ভাষা আমাদের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগ মাধ্যমের খুবই গুরুত্বপূণ্ণো একটি ভূমিকা পালন করে